মানুষের জীবনে শান্তি নির্ভর

অর্থনীতির উপর আর সেই সঙ্গে সঙ্গে অপর অংশ হল ধর্ম অর্থ আছে অর্থ থাকলেই কিন্তু মানুষের জীবনে সুখ আসে কিন্তু অশান্তিও কিন্তু কিন্তু বিরাজ করে তাহলে সেই অশান্তিকে আমাদের কাটানোর জন্যই আমরা কী করি না ধর্মকে আমরা ব্যবহার করি যে ধর্ম হচ্ছে কী না আমাদের একাগ্রতাকে আমাদের বাড়িয়ে দেয় আমাদের চিন্তাকে এক জায়গায় নিয়ে আসে এবং আর কী করে না ধর্ম কী করে মানুষকে বুঝিয়ে দেয় কোনটা অন্যায় আর কোনটা ঠিক বা সারা দিনের শুরুতে আমরা করি কী না ঈশ্বরকে একবার একবার আমরা আমরা প্রার্থনা করে জানাই যে হে ঈশ্বর তুমি আমাকে একটা আজ সারা দিন যেন আমি যেন মানুষেদের উপকার করতে পারি এটা দিয়েই কিন্তু শুরু হয় আবার রাত্রি যখন নেমে আসে অর্থাৎ অর্থাৎ আমরা যখন নিদ্রাতে আমরা যখন রাত খাওয়া দাওয়ার পর নিদ্রায় যখন আমরা নিবিষ্ট হতে যাই তখনই কিন্তু আমরা ঈশ্বরকে জানাই হে ঈশ্বর আমরা যদি কোনো অন্যায় কাজ যদি করে থাকি তুমি আমাদেরকে ক্ষমা করো তাহলে দেখা যাচ্ছে ধর্ম আমাদের কিন্তু বিশেষ গুরুত্ব কী করে না আরোপ করে থাকে এই ধর্মের যে জায়গাগুলো মন্দির রয়েছে আমাদের দেখা যায় যে মন্দির বিশেষ করে দেখা যায় কালী মন্দিরে থাকে আবার আবার সেখানে বিভিন্ন স্বামীজির মন্দির রয়েছে বিভিন্ন মনীষীর মন্দির রয়েছে যে মন্দির কী করে আমাদের এক দেব মনীষীরা অর্থাৎ গুরুরা কী করে ধর্মকে আমাদের দেয় যে ধর্মের মাধ্যম দিয়ে আমাদের কী করি না আত্মার পরিশুদ্ধিকে আমরা নিয়ে আসি এই জন্য এই ধর্ম যেখানে রয়েছে যদি আমরা কালীঘাটের মন্দির বলি তাহলে ওই জায়গার গুরুত্ব কিন্তু বিশাল ওই জায়গার গুরুত্ব কিন্তু বেড়ে যায় কেন না ওই জায়গার যে মন্দিরটা যখন তৈরি হয় ওই জায়গার এলাকার পরিবর্তন তৈরি করে দেয় তাও মানুষের মনোভাবকে পরিবর্তন করে দেয় তাহলে যে জায়গাতে যখন কোনো কিছু মন্দির মসজিদ যাই গড়ে উঠুক না কেন সেই জায়গার কিন্তু ধর্মীয় ভাব চিন্তা চারদিকে ছড়িয়ে তোলে সেই ধর্মীয় ভাবধারা আরো অন্যান্য এরিয়াকে কী করে না প্রসারিত করে থাকে তাহলে দেখা যায় ধর্ম কিন্তু মানুষের জীবনে বিশেষ গুরুত্ব পালন করে থাকে অর্থনৈতির চেয়েও